হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার বলছি বলুন হ্যাঁ বলুন কী সমস্যা হয়েছে আমি তো ভালোই আমি তো ভালোই কর্মচারী পাঠিয়েছিলাম কী কী অসুবিধা হচ্ছে আমাকে বলুন একটু ভালোভাবে হ্যাঁ দাদা হ্যাঁ দাদা আচ্ছা আপনার কোথায় কোথায় কী প্রবলেমটা হয়েছে আমাকে একটু বলুন আমি আচ্ছা আচ্ছা আর কোন প্রবলেম হ্যাঁ স্যার হ্যাঁ স্যার সেটাই আপনি চিন্তা করবেন না আমি আমার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আমি আরেকজনকে পাঠিয়ে দিচ্ছি আপনার যা যা অসুবিধা হচ্ছে আপনি ওনাকে বলুন উনি ঠিক করে দেবেন আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে আজ আমি হ্যাঁ স্যার ঠিক আছে আমি গিয়ে দেখে নেব হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে আমি আমি এবার স্যার আমি নিজে গিয়ে দেখে নিচ্ছি আপনার কী কী প্রবলেম হয়েছে আমাকে বলুন আপনি আমি নিজে গিয়ে দেখে নিচ্ছি আপনার যা যা হয়েছে আমি সব ঠিক করে দিচ্ছি গিয়ে হ্যাঁ স্যার বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি আচ্ছা আচ্ছা আমি কথা বলে নিচ্ছি আমি যদি না হয় তো আমি নিজে কিনে গিয়ে আপনাকে দিয়ে দেব কোন প্রবলেম নেই স্যার হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আজ না না না স্যার সেটাই ঠিক আছে হ্যাঁ স্যার আমি আজ আমি আজ নিজে গিয়ে আপনার আপনার যত সব প্রবলেম হচ্ছে সব আমি দেখে নিচ্ছি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার একদম স্যার একদম স্যার হ্যাঁ স্যার ঠিক আছে একদম হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ধন্যবাদ হ্যাঁ স্যার ধন্যবাদ